হ্যালো আচ্ছা তো আপনি জীবনবিমা করতে চাইছেন তাই তো তো আপনি কেমন জীবনবিমা করতে চাইছেন কাছে তো বিভিন্ন রকমের জীবনবিমা রয়েছে যেমন ধরুন প্রতি মাসে মাসে আপনি টাকা জমা দিতে চান না প্রতি বছর না তিন মাস ছাড়া না চার মাস ছাড়া এটাও হচ্ছে জমা দেওয়ার আমাদের সিস্টেম রয়েছে এরপর যে পলিসি সিস্টেম রয়েছে ধরুন একটা রয়েছে পাঁচ বছর ছাড়া ছাড়া আপনি কিছু করে পয়সা পাবেন এবং হয়ত পঁচিশ বছর শেষে আপনি একটা পয়সা পাবেন মোট পয়সাটা এবং আর একটা রয়েছে একদমই সর্বশেষে হয়ত আপনি পঁচিশ বছর টাকাটা জমা দিলেন তারপর হয়ত ছাব্বিশ বছরে গিয়ে আপনার টাকাটা জমা দেওয়া শেষ হবে এবং আপনি সেই টাকাটা তুলতে পারবেন ঠিক আছে এই রকম চাইছেন না আপনি ধরুন লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের উপর আপনি চাইছেন তো আপনি কীরকম ধরনের পলিসি চাইছেন আচ্ছা পাঁচ দেখুন আপনি যদি তিন মাস ছাড়া যদি জিনিসটা করেন ঠিক আছে কোনও এই পলিসি করেন আপনার ধরুন তিন হাজার একশো কত টাকার মতো আপনার পলিসি হয়ত পড়বে ঠিক আছে সেটা আপনার প্রতি তিন মাস ছাড়া দিতে হবে আজ দু হাজার তেইশ সাল থেকে পঁচিশ বছর আপনাকে দিয়ে যেতে হবে পঁচিশ বছর দেওয়ার পর আপনি ছাব্বিশ বছর বয়সে কারণ ছাব্বিশ বছর মধ্যে আপনি পূরণ হবে এবং টাকাটা আপনি তুলে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে এবং এর মধ্যে কী কী বেনিফিট রয়েছে ধরুন কোনও কারণে আপনার যদি কোনওরকম অ্যাকসিডেন্ট বা কিছু দুর্ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাটা সমেত আরও কিছু বোনাস এছাড়াও বিভিন্ন রকমের লাইফ সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে এছাড়াও যদি আপনার ন্যাচরাল ডেথও হয় কোনওরকম রোগবসত বা কোনওরকম কারণে সেইক্ষেত্রেও আপনি টাকাটা সম্পূর্ণ ফেরত পাবেন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঠিক আছে তো এই ধরনের বেনিফিট রয়েছে তো আর একটা আমাদের কাছে পলিসি রয়েছে যেটা ধরুন আপনার হোল লাইফ পলিসি যেটা করলে আপনি ধরুন একশো বছর পর্যন্ত হচ্ছে আপনার এজ এখন কত রয়েছে ম্যাডাম আপনার এজ কত রয়েছে সাতচ্চলিশ তো দেখুন আপনাকে ধরুন সাতচল্লিশ বছর বয়স থেকে যদি ধরুন এটা পঁচিশ বছরের আপনি টাকা জমা দিচ্ছেন আমাদের যেটা হোল লাইফ প্ল্যান হচ্ছে সেটা একশো বছর পর্যন্ত ঠিক আছে এখান হচ্ছে পঁচিশ বছর টাকা জমা দেওয়ার পর আপনি পয়সাটা তুলে নিতে পারেন বা যদি নাও তুলেন পরবর্তীকালে হয়তো সেই টাকাটা ধরুন আপনার ফ্যামিলির যে পরবর্তী ছেলে হোক মেয়ে হোক যারা রয়েছে ঠিক আছে হয়ত আপনি তো সেই ভাবে বিশেষ কিছু হয়ত টাকা তো জমা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি ধরুন একশো বছর ধরে যদি ওই পলিসিটা রেখে দেন পরবর্তীকালে আপনি আপনার ছেলে মেয়ের নামে ওইটা হ্যান্ডওভার করে দিতে পারবেন তাহলে কী হল আপনাকে এক্সট্রা করে কিন্তু কোনও পয়সা জমা করতে হল না বা আপনার টেনশন রইল না আপনি আপনার ছেলেমেয়ের জন্যে কী করতে পারলেন কি না পারলেন ঠিক আছে তো আপনি ওই ইন্স্যুরেন্সটা আপনি আপনার ছেলেমেয়ের নামে পরবর্তীকালে ট্রান্সফার করে দিতে পারবেন এবং পরবর্তীকালে আপনি এটা করে বিভিন্ন রকম সুবিধা সুযোগ পেতে পারেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন ঠিক আছে